প্রথাগত সাঁতার বলতে আমরা পেশাদার সাঁতার কাটি যে তা নই আমরা গ্রামের মানুষ পুকুরে সাঁতার কেটে যাই সাঁতার কেটে আসি যাতে জলে ডুবে না যাই আমরা পেশাদার সাঁতার কাটি তা নই সাঁতার কাটতে পারি চলার মতো কাটতে পারি যাতে জলে না পড়ে যাই আর পেশাগত যারা সাঁতার কাটে তারা নদীতে বড়ো বড়ো সাগরে সাঁতার কাটে আমাদের কলকাতায় যেগুলো সাঁতার ট্রেনিং করাই তাদের নিজস্ব পুল করা আছে সেখানেই বাচ্চাদের সাঁতার শেখাই ট্রেনিং দেওয়াই তারা বিভিন্ন জায়গায় গিয়ে ট্রেনিং দেই কম্পিটিশনে সকলকে যাওয়ার জন্য ট্রেনিং দিয়ে থাকে আমাদের পেশাগত সাঁতার নেই তো আমরা বাইরে গিয়ে সাঁতার কেটেছি বলতে আমাদের নদীতে সাঁতার কেটেছি সেখানে বেশ ভালো লেগেছে সকলে বন্ধুরা মিলে এক সাথে গিয়ে সাঁতার কাটলে একটা মজাই আলাদা গ্রামের ছেলে যখন দূর দূরান্তে যায় নদী বা কোনো সাগরে যেমন দীঘা দীঘাইতে যখন বন্ধুরা সকলে মিলে গেছি বেশ ভালোই আনন্দ লেগেছে দীঘার জল কত সুন্দর ঠান্ডা সকলে মিলে সাগরে সাঁতার দিয়েছি ওখানে সুইমিং সাঁতার কেটেছি বেশ আনন্দ হয়েছে আর নদীতে আমাদের গ্রামে একটা নদী আছে বেশ বড়ো নদী সেখানে সাঁতার কেটেছি সাঁতার দিয়েছি সকলে মিলে আমরা মাঝে মাঝে ওই মার্কেটে যেতে হলে নদী দিয়ে যেতে হয় সেই নদীতে নৌকের নৌকাতে যেয়ে গিয়েছি সাঁতার যখন দেখা যাচ্ছে ঘুরতে যাই তখন সাঁতার কেটে গিয়েছি সকলে মিলে আনন্দ হয়েছে এই আর কি